ছোটর সময় আমি যেসব কার্টুন দেখতাম তাদের কিছু বিশেষ চরিত্রদের আমি খাতায় আঁকার চেষ্টা করতাম এভাবে অভ্যেস করতে করতে আমার অঙ্কনের উপর আগ্রহ বেড়ে যায় তারপর আমি অঙ্কন বিষয়ের উপর বিভিন্ন বই কিনতে শুরু করি আর সেই ছবিগুলো দেখে আঁকতে শুরু করি এভাবে অভ্যেস করতে করতে আমার শৈলী বিকশিত হয়েছে